উত্তর চব্বিশ পরগনা জেলার প্রধান সামাজিক কল্যান ও উন্নয়ন কর্মসূচি এবং উদ্যোগগুলি হলো শিক্ষা স্বাস্থ্যব্যবস্থা দারিদ্দ বিমোচন নারীর ক্ষমতায়ন আপনি আমি এই এলাকার মানুষদের সুবিধার্থে যে সরকারি স্কিম সম্পর্কে জানি সেগুলো হলো যেমন কন্যাশ্রী দেওয়া হয় বাংলার আবাস যোজনার আ বাংলার আবাস যোজনার অধীনে সবাইকে গরীব মানুষদের বা যারা প্রাপ্য তাদেরকে বাড়ি দেওয়া হয় এবং শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে যেমন শিক্ষাব্যবস্থা যেমন যখন একটি বাচ্চা যখন তার পড়াশোনা করার বয়সে আসে যেমন তার বয়স যখন পাঁচ বছর হয় সে তখন প্রাইমারি ইস্কুলে ভর্তি হয় কিন্তু তার আগেও যখন বাচ্চার বয়স তিন থেকে সাড়ে তিন বছর সে তখন আই আই সি ডি এস বা অঙ্গনওয়াড়িতে ভর্তি হয় সেখানে সে অ আ ক খ পড়াশোনা করে কোনো এক দিদিমণির হাতে এবং তার পাশে তার যখন বয়স পাঁচ থেকে ছ বছর হয় তখন সে প্রাইমারি স্কুলে শিশু ওয়ানে ভর্তি হয় তারপর সে ওয়ান থেকে টু এরকম সব ধরনের স্কুল মাধ্যম করে সরকার সুবিধা লাভ করে ও সুবিধা লাভ করতে দেয় যা তাদের সাধারণ মানুষদেরকে এবং তারপর সে প্রাইমারি স্কুলে যখন ফোর থেকে পাস করে তখন তারপর সে এ উচ্চমাধ্যমিক কোনো স্কুলে ভর্তি হয় সেখানে ফাইভে ভর্তি হয় তারপর ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সেখানে পড়াশোনা করে তারপর কলেজের ব্যবস্থা আছে তার জন্য এইভাবে শিক্ষা দিয়ে সরকার সাহায্য করে এবং স্বাস্থ্য সেবা যেমন যেমন প্রতিটা গ্রামে গ্রামে একটি করে স্বাস্থ্যকেন্দ্র করায় মানুষ সবাই মানুষ সেই সুবিধাগুলো লাব করে এবং সে প্রতিটা স্বাস্থ্যকেন্দ্র হওয়ায় এ সেখানে কোনো রোগ জ্বালা বেশি হয় না কারণ ছোটো খাটো কোনো জ্বর সর্দি কাশি হ্যাঁ হাঁচি কাশি এইসব হলে প্রথমেই তারা ওষুধ খেয়ে নেয় তো যারা সেখান থেকে ওষুধ সংগ্রহ করে বা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ কিনে বা কখনো ইঞ্জেকশান যদি দরকার হয় তখন সেগুলো লাগে তারা সেইগুলো সব রোগ নিরাময় করে ফেলে তো সেখান থেকে বড়ো কোনো রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো তারা সেক্ষেত্রে খুবই খুব উপকৃত হয় সাধারণ মানুষ এবং দারিদ্র বিমোচন এবং তারা সরকারের নানা রকম ও স্কিমে যেমন কৃষক বন্ধু আরো অন্যান্য যেসব বীমাগুলো রয়েছে তার অধীনে তারা কিছু পয়সা পায় সেই পয়সার জন্য যারা খুবই দরিদ্র তারা তাদের সংসার চালাতে পারে এবং রেশনে এখন যে রেশনে যেই চাল ডাল চাল গম ইত্যাদি দেওয়া হয় তার পক্ষে যারা গরীব মানুষরা তাদের দরিদ্রতা কিছুটা হলেও কম হয় এবং তারপর নারীর ক্ষমতায়ন যেমন আগেকার দিনে যেমন পুরুষরা নারীর ওপর খুবই অত্যাচার করতো সেই অত্যাচারের হাত থেকে তারা রক্ষা পাচ্ছে এমন নারীদের নারীদের এখন শক ক্ষমতা হয়ে উঠছে যেমন এখন যে দশ জনের যে গ্রুপগুলো করা হচ্ছে যেখান থেকে টাকা পয়সা তারা লোন লিয়ে তারা নিজেদের তারা দশ জন মিলে একটা লোন একটা পরিমাণ টাকা লোন নেয় এবং সেই লোনের মাধ্যমে তারা ধরুন একটা কেউ সেলাই মেশিন কিনলো এবং সেই সেলাই মেশিনের থেকে সে সেলাই মেশিনের সেলাইয়ের কাজ শিখে সে রোজগার কচ্ছে তার ফলে তাকে আর পুরুষের অধীনে থাকতে হচ্ছে না সে তার নিজের মতো কিছু একটা করতে পারছে এ এবং আমি এলাকার মানুষদের সুবিধার্তে সে সরকারি স্কিমগুলো আছে যেমন যেমন কোনো বা মেয়ে স্কুলে পড়া কালীন সে কন্যাশ্রী পাচ্ছে এবং তারা যখন বয়স আঠেরো বছর হচ্ছে সে তখন এককালীন পঁচিশ হাজার টা পঁচিশ হাজার টাকা পাচ্ছে এক্ষেত্রে খুবই সুবিধা হচ্ছে এবং বাংলার আবাস যোজনা তো আছে যেসব মানুষদের ঘর অত্যন্ত পুরোনো এবং ভেঙে ভেঙে আসছে তাদেরকে বাংলার আবাস যোজনার অধীনে তাদেরকে ঘর দেওয়া হচ্ছে এক্ষেত্রে মানুষ খুবই উপকৃত হচ্ছে